হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার বলুন অবশ্যই করতে পারবে এই সব খেলা তো খুব ভালো খেলায় অংশগ্রহণ করা তো ভালো অবশ্যই করবে আচ্ছা

অবশ্যই অবশ্যই অবশ্যই আচ্ছা

কি কি কি কি খেলা আছে

আচ্ছা

চয়েস করে যে কোন তিনটে বিষয়ে নাম রোল লেখাতে পারবে

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ফাস্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ কি ফাস্ট সেকেন্ড থার্ডকে দেওয়া যাবে ফাস্ট সেকেন্ড থার্ড প্রাইজের সঙ্গে কি আপনারা সার্টিফিকেট দিচ্ছেন এই সার্টিফিকেটটা কি আগামীদিন কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগবে

হুম আচ্ছা আচ্ছা তা ক তারিখে খেলাটা শুরু হচ্ছে আপনাদের আচ্ছা অবশ্যই থাকব ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে স্কুল খোলা আছে না কালকে তাহলে কালকেই গিয়ে বাড়িতে আলোচনা করে নিচ্ছি একটু আলোচনা করার পর নাম টাম লিখিয়ে দিয়ে আসবো

হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো